আমার প্রিয় পত্রিকার নাম হলো আনন্দলোক তার কারণ আনন্দলোকে অনেক ধরণের খবর পাওয়া যায় যা পুরোপুরিভাবে সত্য তাই আমার প্রিয় পত্রিকা হিসেবে প্রথমে আমি যেই সংবাদপত্রটিকে বেছে নেবো বা পত্রিকাটিকে বেছে নেবো সেটি হলো আনন্দলোক